আমাদের এলাকায় বিভিন্ন স্কিমগুলি রয়েছে যেগুলি দ্বারা স্বাস্থ্য সেবা উন্নত করা সম্ভব আমাদের এলাকার কয়েকটি স্কিম হচ্ছে প্রত্যেক বছর আমাদের এলাকাতে মেডিকেল ক্যাম্প অথবা সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয় এই স্কিমগুলি দ্বারা সকল মানুষকে সচেতন করা যায় বিভিন্ন রোগ আক্রান্ত থেকে এবং বিভিন্ন মেডিকেল ক্যাম্পের দ্বারা সকলকেই বিনামূল্যে অনেককে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে এবং এলাকার স্বাস্থ্য সেবা পরিস্থিতির উন্নতির জন্য সরকার বিভিন্নভাবে সাহায্য করে চলা চলেছে আমাদের এলাকাতে সরকার আমাদের যে প্রাথমিক চিকিৎসালয় রয়েছে সেটিকে দিনের পর দিন উন্নত করে চলেছে প্রযুক্তি বিদ্যার উন্নতি ঘটার সাথে সাথে বিভিন্ন নিত্য নতুন পদ্ধতিতে চিকিৎসার যাতে করা সম্ভব হয় গ্রামের মধ্যেই সেরকম ব্যবস্থা করে দিয়েছে আমাদের প্রাথমিক চিকিৎসালয়ে আমাদের যে প্রাথমিক হাসপাতাল রয়েছে সে হাসপাতালে প্রয়োজন মতো ওষুধপত্র তাছাড়া বিভিন্ন যন্ত্রপাতি এবং অক্সিজেন সিলিন্ডার সরবরাহর সুব্যবস্থা করে দিয়েছে আমাদের এলাকাতে এভাবেই স্বাস্থ্য সেবা পরিস্থিতির উন্নতির জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গঠিত করছে এবং তা বাস্তবে রূপায়িত করেছে